হ্যাঁ আমাদের এলপিজি সংযোগ আছে এ কাঠের ব্যবহারের জন্য আমাদের এর উনানের দরকার ছিল উনানের ধোঁয়ায় সারা বাড়ি কালো হয়ে যেত এবং ইলেকট্রিক তার নষ্ট হয়ে যেত আমাদের চোখে ধোঁয়া লাগত ও এবং আমাদের চোখ দিয়ে জল পড়ত আগেকার দিনের মানুষেরা জঙ্গলে যেত কাঠের খোঁজে এবং জ্বালানি করার জন্য ও তারা সেই কাঠ খুঁজে এনে এ রান্না করত এবং খাবার খেত এবং তাদের এর রান্না করার জন্য ও সংযুক্ত কাঠ ছিল না আর তাই তারা জঙ্গলে যেত সেখান থেকে এ কাঠ এনে এ রান্না করত এবং আগেকার দিনের এই সুবিধাগুলোই ছিল ও এখন নরেন্দ্র মোদীর এর অধীনে এ এলপিজি আসার পর আমাদের এর অনেক সুবিধা হয়েছে যেমন আমাদের কাঠের প্রয়োজন হয় না আমরা আজ ভালোভাবে রান্না বান্না করতে পারি এবং আমাদের বাড়িতে এ ধোঁয়া হয় না এবং আমরা আমাদের চোখে এর কালো ধোঁয়াও লাগে না এবং চোখ থেকে জলও পড়ে না এবং তাদের এবং ইলেকট্রিক এই তারের জন্য